হ্যালো আমরা বন্ধুরা দশজন মিলে যাচ্ছি সেখানে বসে খাওয়া যাবে তো কোন কোন খাবার উপলব্ধ আছে সেখানে গাড়ি নিয়ে যাব পার্কিং করা যাবে তো ওখানে কটার সময় হোটেল খুলবেন এবং কটার সময় বন্ধ করিবেন